হ্যাঁ আমি মনে করি যে অন্য গ্রহেরও বাহ্যিক জীবন আছে কারণ সৃষ্টিকর্তার সমস্ত কিছুই কোনও না কোনও কারণ ছাড়া সৃষ্টি করেন নি তাই যা কিছুই থাক না কেন সে জীব হোক জড় হোক সব কিছুরই একটা প্রাণ আছে এবং তার নির্দিষ্ট কোনও কাজের জন্যই সেটাকে সৃষ্টি করা হয়েছে তাই সেই কাজটি করার জন্য তার জীবন থাকাটা অত্যন্ত জরুরি তার জীবন না থাকলে সেই কাজটি সে সম্পূর্ণ করতে পারবে না যেমন গাছ গাছেরও জীবন আছে এবং সেও তার কর্ম করে চলে সে অক্সিজেন দিতে থাকে কার্বন ডাইঅক্সাইড শুষে নিতে থাকে এরকমভাবে যেমন আমাদের প্রাণীজগতে প্রাণীরা রয়েছে সেরকম এরাও নিজের জীবিকার চাহিদাই হয়তো কারোর খাদ্য হয়ে থাকে অথকা অথবা খাদক হয়ে থাকে তো এইভাবেই অন্য গ্রহেও যে সমস্ত জীব বা জড় যারাই আছে না কেন তাদেরও সেই গ্রহের যে আবহাওয়া সেখানে বেঁচে থাকার জন্য সেকানে তাদেরকে হয়তো খাদক বা খাদ্যে পরিণত হতে হয় এবং সেই গ্রহটাকে পরিপূর্ণ করে তোলার জন্য তাদেরকে কিছু কর্মে লিপ্ত থাকতে হয়